পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থা পশ্চিমবঙ্গের রাজ্যের জল সরবারহ ও সেচ ব্যবস্থাকে অতি গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং জলপাইগুড়ি ইত্যাদি পশ্চিমে মালভূমি অঞ্চল ও পূর্ব আর দক্ষিণে সমভূমি অঞ্চল বিরাজ করেছে পশ্চিমবঙ্গে গঙ্গার উপনদী ভাগীরথী ও অন্যান্য নদী যেমন নর্মদা তাপ্তী রুপনারায়ণ ইত্যাদি প্রবাহিত হয়েছে যার ফলে সারা বছর জল সরবারহ ও সেচ ব্যবস্থায় কোনো রকমের অঘটন ঘটে না এবং অতি সহজে চাষবাস করা যায়